ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং ছুটির দিনগুলি হলো যেমন দুর্গা পুজো কালী পুজো ভাই ফোঁটা ইত্যাদি আছে যেমন সেগুলি কীভাবে উদ্যাপিত হয় যেমন দুর্গা পুজো আমাদের দশ দিন ধরে উদ্যাপিত হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম পাঁচ দশ দিন ধরে উদ্যাপিত হয় সেগুলি এইভাবে হয় যে আমরা সেই দুর্গা পুজোয় কোথাও বেড়াতে যাই খুব আনন্দ মজা ফুর্তি করি এবং অষ্টমীতে আমরা পুষ্পাঞ্জলি দিই এবং পূজা হয় পূজায় আমরা প্রসাদ খাই নাচ গান হয় এবং যেমন আছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আমাদের স্কুলে ছুটি থাকে এবং সরস্বতী পুজোর দিনে খোলা থাকে এই জন্যই যাতে আমরা সেখানে গিয়ে কিছু ফলটল কেটে ভোগ তৈরি করতে পারি ঠাকুরের ঠাকুরের ভোগ সবাইকে দিতে পারি এবং আমরা ভগবানকে প্রার্থনা করতে পারি সরস্বতী দেবী মাকে আমরা প্রার্থনা করে সব নিজেদের মনের কথা জানাতে পারি এবং যা আশা চাওয়া পাওয়া সব চাইতে পারি এবং আমরা পুষ্পাঞ্জলি দিই এবং কালী পুজো আমাদের কালী পুজোতে স্কুল ছুটি থাকে এবং নানা অফিসও ছুটি থাকে সে কালী পুজো আমরা এইভাবেই কাটাই আমরা কালী পুজোর দিন আমরা অনেক যেমন কালী পুজোর দিন আমরা ঠাকুর দেখতে বেরোই ঠাকুর দেখা হলে আমরা বাজি ফাটাই বা বোম পোড়াই বোম পোড়ানো এবং কালী পুজো দেখতে গিয়ে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানও দেখা হয় যেমন অর্কেস্ট্রার নাচ গান ইত্যাদি এবং কালী পুজোর দিনে আমরা যেমন বোম পোড়াই সেরকমই আমরা বুড়ির ঘর সেরকম ঘরের মতো তৈরি করে তাই বুড়ির মূর্তির মতো তৈরি করে তাকে আমরা আগুন বা মশাল দিয়ে পোড়ানো হয় এরকম নানান উৎসব আছে যেমন আছে আরও মা কালী পুজো এবং ভাই ফোঁটা ভাই ফোঁটার দিন আমাদের স্কুল বন্ধ থাকে বা অনেক সব অফিস ছুটি থাকে সেই ভাই ফোঁটার দিন আমাদের এইভাবে উদ্যাপন করি আমরা সকাল বেলায় চান টান করে আসন পেতে বসলাম তাতে দিদি এসে আমার এবং সব দিদিরা এসে ভাইয়ের কপালে ফোঁটা দেয় ফোঁটা দিয়ে আশীর্বাদ করে এবং ভাই তার প্রণাম প্রণাম করে তাকে এবং যা চাওয়া পাওয়া সব বলে এবং মিষ্টি খাওয়ানো হয় এবং আরও আছে সেই দিনগুলোতে স্কুল বা অনেক অফিস বন্ধ থাকে যেমন রাখি বন্ধন রাখি বন্ধন এমনই জিনিস সব কিছু বন্ধুত্ব বা ভাই বোনের সম্পর্ক সম্পর্কগুলোকে গাঢ় করে এবং কঠিন করে যেমন ভাই ফোঁটার দিন বোনেরা ভাইকে রাখি পরায় এবং ভাইয়েরা এইভাবে উদ্যাপন করি ভাইয়েরা বোনকে সে কিছু উপহার দেয় যেমন ক্যাডবেরি বা আরও আংটি আরে এরকম নানান যাবতীয় দেয় এবং দিদিরা ভাইকে রাখি পরায় এবং রাখি পরিয়ে আশীর্বাদ করে